আমি রান্না অনেক রান্না করতে পারি কি যেরকমই মাছ গোস্ত মাছের তরকারি গোস্তের তরকারি আবার সবজির তরকারি সয়াবিনের তরকারি ডিমের তরকারি ডাল এইসব কিছু তরকারি করতে পারি এবার এখন যে তরকারি করতে পারি না যেটা শিখব যেটা জানব বিরিয়ানি করতে পারি না বিরিয়ানি বিরিয়ানি করতে পারি না খাসির গোস্ত রান্না করতে পারি না এইগুলো শিখছি ইউটিউব থেকে যে যেগুলো শিখেছি এগুলো শিখেছিলাম তা আমি করতে গিয়েও করতে পারি না আমার শাশুড়িকে বললাম যে মা আমি পারি না আমার একটু শেখাও বা পরে শেখাবে আমার শাশুড়ি মা বলল যে হ্যাঁ শেখাব তা ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি আবার শিখছি কিন্তু যে বিরিয়ানিটা করছি করার চেষ্টা করছি সেটা করতে পারছি না সে আমার শাশুড়িকে বললাম যে মা এগুলো শেখাও আমার শেখাও ভালো করে আমি শিখব তা বলল হ্যাঁ শেখাব তা আমি বললাম ঠিক আছে যে অনেক কিছু আবার খাসির মাংস আমি রান্না করতে পারি না ওটা ইউটিউব থেকে দেখেছি করেছিলাম তা সে হয়নি হয়ে ভুলভাল হয়ে গিয়েছে তো ওটা আমি শিখতে পারিনি এবার সে আমার শাশুড়িকে বলেছি যে আমি খাসির মাংসটা শিখব শেখাতে বলল যে পরে শিখবে আমি এখন শেখাব না পরে শিখতে পারবে